খেলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার অবদান রাখে কারণ আমরা মনে করি যে খেলা করলে মানুষের শরীর ও মন দুটো ভালো থাকে শরীরে ক্লান্তি দূর হয় শরীরের মধ্যে রক্ত চলাচল ঠিক থাকে শিরার টান পড়ে না এতে মানুষের রাত্রে ভালো ঘুম হয় শরীরের ওজন অনেকটা কমে যায় এবং খিদেও ঠিক মতো থাকে খেলাধুলা করলে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে এবং পাঁচজনের সাথে কথা বলে তার মন হালকা হয় আমি ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছি ফুটবল খেলতে যেতাম অনেক প্রাইজও পেতাম এতে আমার খুব ভালো লাগতো আমি খেলাধুলা করতে খুব ভালোবাসি এখন আমি বয়সের সঙ্গে সঙ্গে খেলতে পারি না আমার ছেলে মেয়েদের আমি তার জন্য খেলার উৎসাহ দেখাই এবং আমার ছেলে মেয়েদের আমি সমস্ত ধরনের পোশাক খেলার পোশাক কিনে দিয়েছি আমার মেয়েদের আমি ফুটবল খেলার জন্য পোশাক কিনে দিয়েছি কারণ আমার মেয়েরা ফুটবল খেলতে ভালবাসে আর আমার ছেলে ক্রিকেট খেলতে ভালবাসে তাই আমার ছেলের জন্য ব্যাট বল বুট জুতো সব কিনে দিয়েছি খেলার পোশাক কিনে দিয়েছি আমার স্বামীও ফুটবল খেলতে খুব ভালোবাসে এখনও খেলা করে ফুটবল খেলে এক জায়গা থেকে অন্য জায়গায় আমার ছেলে মেয়েদের আমি খেলা করতে নিয়ে যাই অনেক প্রাইজও পাই আমি মনে করি যে খেললে মানুষের শরীর ও মন দুটোই ভালো থাকে কারণ প্রাইজটা বড়ো জিনিস নয় খেলা করলে মানুষের মনের মধ্যে সমস্ত দুঃখ যন্ত্র যন্ত্রণা সব ভালো হয়ে যায় এবং মানুষের মন অনেক ভালো থাকে তাই আমি মনে করি যে প্রতেক মানুষেরই খেলা দরকার এবং খেলার জন্য এক জায়গা থেকে অন্য জায়গা যেয়ে গিয়ে খেলা করা উচিত